হ্যাঁ জাতীয় সংস্কৃতি পরিচয় ধারণা করতে খেলাধুলো ব্যবহার করা যেতেই পারে কারণ খেলাধুলোর বিভিন্ন ভালো দিক থাকে স খেলাধুলো বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে মানুষকে আনন্দ দান করা হয় সাস্কৃতিক দিকেও খেলাধুলো ব্যবহার করা যেতে পারে যেমন পুজোর বিভিন্ন স্থানগুলোতেও সংস্কৃত এর মধ্যে বিভিন্ন ছোটোখাটো খেলাধুলো থাকে বলে আমি মনে করি আর ঐক্য সমর্থনে কোনো বৈচিত্র্যের ঐক্য সমর্থনে কোনো বাধা নেই স্থানীয় খেলোয়াড়ের সমর্থন এ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই বা এরকম কোনো স্থানীয় খেলোয়াড়ের সমর্থন আছে বলে আমার জানা নেই